আমি ছোটো পশুদের যত্ন নিই যেমন ছোটো ছোটো পশুদের যখন বাচ্চা হয় সেসব পশুদের বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে নিয়ে যাই দুধ খাওয়ার জন্য এবং তারা যাতে ভালোভাবে মানে হাঁটাচলা করতে পারে যখন পশু জন্ম নেয় তখন উঠে হাঁটতে পারে না তখন তাদেরকে ধরে তাদের গা পরিষ্কার করিয়ে তার মায়ের দুধ খাইয়ে তাদেরকে মানে একটু শক্ত পোক্ত করে তুলি তারপরও পশুদের বাচ্চাগুলো যখন দেখা যাচ্ছে তাদের মায়ের দুধ খেয়ে তারা বড়ো হতে পারছে না বা দুধ খেয়ে তাদের স্বাস্থ্যটা ঠিক হচ্ছে না তখন একটু বাইরের খাবার দিই যেমন পাশাপাশি ঘাস বা কোনো ভুসি জাতীয় কোনো খাবার কিনে এনে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তারা যাতে একটু বড়ো হতে পারে বা সুস্বাস্থ্য হয় তার জন্য আর প্রজননের সময় পশুগুলো যখন তাদের মানে বাচ্চা দেওয়ার টাইম হয় তখন তাদেরকে আমি কোনো ভ্যাকসিন দিয়ে ডাক্তার দিয়ে ভ্যাকসিন দিয়ে তাদেরকে শরীরটা ঠিক রাখার জন্য সেই ব্যবস্থাও করি এবং ভালো জাত পেতে গেলে তখন পশুদের এর ভালো অন্য জাতের ভ্যাকসিন দিয়ে তাদেরকে সেইভাবেই প্রজননের জন্য প্রস্তুতি করাই আর যখন সেই পশুগুলো যখন বাচ্চা দেওয়ার মতন টাইম হয়ে যায় তখন তাদেরকে মানে খেতে দিয়ে বাইরে বের করে দিয়ে সব সমময় খেয়াল রাখি যাতে তারা পড়ে না যেতে পারে বা পেটের থেকে বাচ্চাটা যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হয় তার জন্য আমি অনেকভাবে অনেক ধরনের এর ব্যবস্থা নিই লক্ষ্য নজর করার জন্য কাউকে না কাউকে রেখে দেিই বা আমি নিজেও লক্ষ্য করি আর আমার বাড়িতে গরু আছে ছাগল আছে সেই ছাগল গরু তাদেরকে নিয়ে আমরা মানে বিভিন্ন ধরনের খাবার দওয়ার খাওয়াই যেমন ধানের ভুষি খড় তারপরে গাছের পাতা গাছের পাতা তারপর ঘাস মাঠের থেকে কোনোভাবে মানে আয়োজন করে সেগুলোকে তাদেরকে খাওয়াই এটাই করি